বাংলা ভাষা এখানকার মাতৃভাষা হলেও বাংলা ভাষা শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই বিভিন্ন ভাষা ভাষীর মানুষ বাংলাতে বসবাস করতে এসে তারা নিজের মতো বাংলা ভাষাটা বলতে গিয়ে বাংলা ভাষার বিভিন্ন অপভ্রংশ তৈরি হয়েছে তাছাড়া বাংলা ভাষার মধ্যে বিভিন্ন ভাষা প্রবেশ করে বাংলা ভাষার বিস্তার সর্বব্যাপী হয়ে গেছে